পাখি দেখার সময় সবচেয়ে অস্বাভাবিক বা বিরল পাখি আমার মনে হয় কারণ আমি যখন আমার পাখি দেখতে খুব সুন্দর বা ভালো লাগে সেই জন্য আমি যখন মাঝে মধ্যে বনে যাই পাখি দেখার জন্য সেখানে আমি অনেক ধরনের নানা রকমের পাখি দেখেছি কিন্তু আমার সবই নরমাল মনে হয়েছে বা অনেক সবই ঠিকই আছে কিন্তু সবচেয়ে বিরল বা অস্বাভাবিক লেগেছিলো আমার যখন একটা পাখি তার নাম হচ্ছে কাঠঠোকরা পাখি সে গাছে অনেক অনেকক্ষণ ধরে ঠোক্কর ঠোক্কর মেরে যাচ্ছে শব্দ হচ্ছে দেখছে অনেক দূর থেকে আমি শব্দটা পাচ্ছি তখন কাছে গিয়ে দেখি সে সেইটি বড়ো গর্ত করে ফেলেছে এবং তার ভেতর সে ঢুকে বাসা করছে আমাকে খুব অস্বাভাবিক লেগেছিলো এবং তার মাথায় ঝুঁটি ছিলো দিয়ে খুব সুন্দরভাবে উড়ে কি সুন্দর যাচ্ছিলো এবং আরও দুটো পাখিকে অস্বাভাবিক লেগেছিলো চিল পাখিকে চিল পাখি অনেক দূরে কত দূরে উড়ছে এবং অনেক দূরে ওড়ার ফলে সে কেমন ডানা মেলে যাচ্ছে ডানাটা পড়ছে না অনেকক্ষণ ধরে মেলে কি সুন্দর যাচ্ছে এবং বড়ো উঁচু উঁচু টাওয়ারে বা উঁচু উঁচু গাছে বসছে এবং কাঠঠো এবং কাঠঠোকরা চিলের সাথে সাথে আমাকে লেগেছিলো টিয়া পাখিকে টিয়া পাখিও অনেক উঁচুতে ওড়ে এবং কি সুন্দর যাচ্ছিলো কি সুন্দর দেখতে লেগেছিলো আমাকে এই সব পাখিগুলোকে অস্বাভাবিক অস্বাভাবিক বলে মনে হয়েছিলো